পুরুলিয়া জেলা যেহেতু মালভূমি এলাকা তাই এখানে গরমকালে প্রচুর কষ্ট হয় তাই গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য এখানে চলিত খাবার হল পান্তাভাত এটি বাসি ভাতের ওপর ঠান্ডা জল দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এবং আলুসিদ্ধর সাথে মেখে খাওয়া হয় এই খাবার খেলে ঘুম খুব ভালো হয় এবং শরীরও ঠান্ডা থাকে পুরুলিয়া জেলা যেহেতু গ্রামীণ এলাকা এবং অনেক মানুষের আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয় তাই এখানকার মানুষ এই খাবারই অমৃত মনে করে খান এছাড়া এখানে জনপ্রিয় খাবার হল মুড়ি ঘুগনি এবং ভাপড়া ভাজা এছাড়াও এখানে মানুষ ভালো খাবার খেতে চাইলে ঠেক অধিকারী আমি বাঙালি তিরুপতি ইত্যাদি রেঁস্তোরায় যায়